কোভিড ঊনিশ মহামারির সময়ে আমার এলাকার পরিস্থিতি খুব একটা স্বাভাবিক ছিল না আমার এলাকাতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন তারা নিজেদের আবদ্ধ করেছিলেন কেউ কেউ চিকিৎসা স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছিলেন যাতে নিজেরা ভালো থাকতে পারেন তার সাথে সাথে পুলিশ প্রশাসন অনেক সহযোগিতা করেছিলো ডাক্তার নার্স সবাই সহযোগিতা করেছিলেন এর সাথে সাথে আমি আমার পরিবারকে নিজে পরিস্থিতি ঠিক করার জন্য সুরক্ষিত করার জন্য কয়েকটি পন্থা অবলম্বন করেছিলাম আমি কোনো প্রয়োজনে বাইরে গেলে সেখানে ফেরার সময় আমি হাত পা ধুয়ে নিতাম মাস্ক তো থাকতই সঙ্গে স্যানিটাইজ করতাম নিজেকে নাইনটি ফাইভ পারসেন্ট অ্যালকোহল সমৃদ্ধ স্যানিটাইজারে নিজেদেরকে হাত পা ধুয়ে ভালো করে বাড়িতে জামাকাপড় চেঞ্জ করে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তবে বাড়ির অন্যান্য সদস্যদের কাছে আসতাম এছাড়া মাস্ক তো সবসময়েই থাকত মুখে এবং প্রয়োজনে দুটো করে মাস্কও ব্যবহার করেছি এবং কখনও কারুর অসুস্থতা দেখলে বা প্রয়োজনীয়তা দেখলে তাকে সাহায্যও করেছি কেউ কেউ এসেছে হয়তো লেবু চাইতে বা কোনোরকমভাবে কোনো সহযোগিতা চাইতে দূর থেকে দূরত্ব বজায় রেখে তাদেরকে সহযোগিতা করেছি আস্তে আস্তে দেখেছি যে তারা সুস্থ থেকেছে এবং আমার পরিবারেও সবাই সুস্থ থেকেছে কোনও অসুবিধার মধ্যে পড়তে হয়নি